বলছি জমির মালিক বলছেন কি আমি শুভাশিস বলছি আপনার জমিটা একটু লিজ নিয়ে চাষ করবো তাই এই ব্যাপারে কথা বলতে চাই বলছি আপনার জমিটা কত টাকাতে লিজ দেবেন আমি ওই আমি বললে কি হবে আপনার জমি আপনি বলুন তারপর আমি বলবো এখন বাজারে কতো চলছে কী তো আপনার ওই খালের ধারে আপনার যে ওই খালের ধারে যে জমিটা আছে ওই জমিটা আর স্যালোর ধারে যে জমিটা আছে সেই জমিটা আর দুটো জমি দশ কাঠা দশ কাঠা করে আছে এক বিঘে হলো তাহলে তাহলে এক বিঘে কতো পড়বে ও ওই তো ঠিক আছে তালে আমিই আমিই নিয়ে নেবো লিজ তাহলে ঠিক আছে কালকে যাই আপনার বাড়িতে টাকাটা দিয়ে আসি হ্যাঁ বলছি যে এগ্রিমেন্টটা করে নেবেন তো তার জন্য আমি যাবো না আপনি আসবেন এগ্রিমেন্টটা কতো বছরের জন্য আপনার এগ্রিমেন্টটা কতো তা আরও একটু বেশি দিলে ভালো হয় না আর একটু বেশি দিলে ভালো হয় না ও ঠিক আছে তা আমি আপনার বাড়িতে গিয়ে এই বিষয়ে কথা বলবো কতো বছরে নেবো আর হুম ঠিক আছে